আমি আমার বাড়ির কাছের বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদের বিনা পারিশ্রমিকে পড়াশোনা শেখাই এবং তাদেরকে বর্ণপরিচয় থেকে শুরু করে তাদের পঞ্চম ক্লাস পর্যন্ত শিক্ষাদান আমি একাই করাই কারণ এর থেকে আমি এটাকে মনে করি না যে আমি এটা খুবই ভালো কাজ করছি আমি চাই যে সমাজে বাচ্চারা শিক্ষা গ্রহণ করুক এবং তারা এভাবেই এগিয়ে যাক এছাড়াও আমি বিভিন্ন ক্লাবে রক্তের অভাব হলে যা তারা যে রক্তদান শিবির গড়ে তোলে সেই রক্তদান শিবিরে যেয়ে আমি তার ব্লাড ডোনেট বা রক্ত দান করে আসি এর থেকে কিছু কিছু যারা গরীব তারা রক্ত পেয়ে থাকে আমি এটাকে খুবই মূল্যবান কাজ বলে মনে করে থাকি এবং এটি ভালো কাজ বলে মনে করে থাকি কিন্তু আমি কখনই গর্বিত হই না যে আমি খুব একটা বিশাল বা ভালো কাজ করে ফেলেছি এছাড়াও বাড়ির পাশের বাচ্চারা অনেকেই স্কুল ব্যাগ স্কুল বই কিনতে পারে না তাদেরকে কিছু স্কুল ব্যাগ স্কুল বই দিয়ে আমি খুবই গর্বিত মনে করি